আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা খেলাধুলো করে থাকে যেমন হিন্দু মুসলিম আদিবাসী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আমাদেরকে খুব সাপোর্টও করে এখানের যিনি কোচ রয়েছেন তিনিও আমাদেরকে খুব সাপোর্ট করে আমাদের এইখানে ঝাড়গ্রাম স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমাদেরকে জার্সি বুট ফুটবল অনেক কিছুই দেওয়া হয় এবং আমরা সবাই মিলেমিশে এখানে খেলাধুলো করি এবং সবাই একসাথে যখন ফাঁকে খেলতে যায় তখন ঝাড়গ্রামের অন্য সম্প্রদায়ের মানুষেরাও আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা সবাই বন্ধুর মতো মিলেমিশে খেলি আর সবাই খুব পছন্দ করে খেলাধুলো আমাদের এইখানে তাই আমাদের এখানের সম্প্রদায়ের গ্রামীণ জনগণের মতামত খেলাধুলো সম্পর্কে খুবই ভালো